আমার সব সময়ের প্রিয় খেলা একটি নয় তবে দুটি একটি হচ্ছে ব্যাডমিন্টন আরেকটি হচ্ছে ক্রিকেট ক্রিকেটটি এই কারণেই কারণ ক্রিকেটটি আমরা ছোটোবেলা থেকে খেলতে আসছি এবং দেখে আসছি এবং সবার মুখে ক্রিকেট শব্দটি শুনে আসছি এমনকি ক্রিকেট এই জিনিসটি আমাদের কাছে শুধুমাত্র একটি খেলা নয় এটি আমাদের কাছে একটি অনুভূতি তো ক্রিকেটের নাম শুনলে সবার কাছে একটা অন্যই মনের ভাব প্রকাশ হয় এবং আমাদের এখানে ক্রিকেটের চর্চাটি কতটিই যে বেশি সেটার প্রতি কোনো কথা বলা যাবে না সে ক্রিকেট খেলাটিতে দরকারটা কি হয় তিন ছটি উইকেট একটি ব্যাট আর একটি বল আর দরকার পড়ে কিছু খেলোয়াড়দের যেগুলি আপনি যেখানে যাবেন সেখানেই পেয়ে যাবেন খোলা মাঠে এবং ক্রিকেট খেলতে গেলে সেরকম বড়ো মাঠেরও কোনো প্রয়োজন পড়ে না এবং ইক্যুইপমেন্টস তো কিছুমাত্রই তো এটি একটি আমার কাছে খুবই প্রিয় খেলা এবং ব্যাডমিন্টন খেলাটি বড়ো হওয়ার সাথে সাথে মজা আসে খেলতে তো সে জন্য সেটি আমার কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ খেলা এবং সেটি শুধুমাত্র সিজনাল খেলা ধরতে গেলে যেটাকে বলি আমরা শুধু শীতকালে খেলা যেতে পারে সেরকম একটি খেলা যেহেতু ব্যাডমিন্টনে অনেকটা দৌড়া দৌড়ি করতে হবে এবং প্রচুর খাটা খাটনি আছে তো সেইটিতে একটি জোশ আনতে হয় সেই খেলার মধ্যে তো সেজন্য ব্যাডমিন্টন খেলাটিও আমার কাছে খুবই প্রিয় সোজা সাপটি বলতে গেলে ক্রিকেট এবং ব্যাডমিন্টান এই দুটি খেলার মধ্যে আমি কোনো একটিকে বেছে নিতে বললে সেটি পারবো না কেন দুটি খেলাই আমার কাছে খুবই প্রিয়